আমি স্কুলে অনেক ধরনের পেন্টিং শিখেছি তার মধ্যে সবচেয়ে আগে শিখেছি আপেল আঁকা তার পরে শিখেছি পাতা আঁকা তার পরে শিখেছি বিভিন্ন ধরনের ফুল আঁকা এইভাবেই ছোটো ছোটোবেলা থেকে একটা একটা করে শিখতে শিখতে এখন আমি খুব সুন্দর পেন্টিং করি কেন আমার মা আমাকে একটা আর্ট ক্লাসে ভর্তি করে দিয়েছিল তার পরে এখন আমি অনেকগুলি এক্সাম দিয়েছি আমার ফোর্থ সেমেস্টার পর্যন্ত আমি পরীক্ষা দিয়েছি এখন আমি খুব সুন্দরই আঁকি সবাই আমার প্রশংসাও করে